আমরা বাড়িতে থালা বাসন ধোয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে থাকি পূর্ব দিন বা পূর্ব যুগ থেকে দেখে আসছি বাড়িতে থালা বাসন ধোয়ার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া অবলম্বন করে যেমন রান্না করার পরে যে ঘুঁটে ব্যবহার করা হয় রান্নার কাজের জন্য বা গুল ব্যবহার করা হয় সেই গুল বা ঘুঁটের ছাই বা গুলের ছাই দিয়ে থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এছাড়া তৈলাক্ত বাসন পরিষ্কার করতে গেলে প্রথমত এই পদ্ধতিও তখনকার দিনে অবলম্বন করত বা এখন বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের সাবান তৈরি করেছে যার উপায়ে আমরা সেই সমস্ত সাবান ব্যবহার করে বা লিকুইড বেরিয়েছে সেই লিকুইডের ব্যবহার করে আমরা তৈলাক্ত বাসন পরিষ্কার করতে পারি বা ব্যবহার করে থাকি